হ্যালো আবার শীতকাল এসে গেছে তো কিন্তু আমার তো কিছু পোশাক আশাক লাগবে তো আপনারা কবে দেবে হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন তাও যতো তাড়াতাড়ি পারেন দিয়ে দেন কিন্তু বাচ্চা কাচ্চা খুব ঠান্ডা লাগজে সব ভালো ভালো শীতের জিনিসপত্র পরছে ওনারা তো চাইছেন যে আমার কবে কিনে দেবে কষ্ট হচ্চে তাড়াতাড়ি দিতে পারলে খুব ভালো হয় অ্যাঁ আমি তো অনেক দিন থেকে এখানে গাডে আছি আপনারা তো জানেন যে আমি কেমন থাকি কীভাবে চরকি দিই আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি হতে আমরা ঠিক মতো হবে আচ্ছা ঠিক আছে